হ্যালো হ্যাঁ পাওয়া যাবে রিয়া স্টোর রিয়া স্টোর

হ্যাঁ পাওয়া যাবে আপনি কেমন নেবেন বলুন সব রকমই আইটেম আছে পাঁচ হাজার থেকে শুরু আপনি হিরো সাইকেল নিন ওটা ওটাই সব থেকে ভালো মার্কেটে এখন চলছে বলে ওটাই ভালো মনে হচ্ছে আমার কাস্টোমার কিন্তু যা হিরোর ওপরে নিয়ে গেছে সব ভালোই বলছে এবার দেখতে পারেন আপানি আপনি বললে আপনি তো অর্ডার দিন আমি এনে দিতে পারবো কিন্তু তার জন্য আমার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাবেন সব রকমই আইটেম আছে আপনি আসুন আমার দোকানে তারপর দেখাচ্ছি ও একটু বেশি পড়বে আপনি আসুন না তারপরে কথা টথা বলছি সব কিছু তো আর ফোনে হয় না কিছু সামনেও কথা বলতে হয় না সব রকমই আইটেম আছে আপনি কার জন্যে নেওয়ার জন্য বলছেন দাদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা হুম ঠিক আছে সব রকম আইটেম পাবেন আপনি আসুন এসে কথা বলতে হবে দেখুন কাস্টোমার এসছে আমি রাখছি হ্যাঁ